পশ্চিমবঙ্গের লোকেরা সাধারণত টিভিতে খবর পায় টিভি থেকে প্রথমত টিভি থেকে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা সংবাদের চ্যানেল সেখান থেকে তাদের সবার খবর সম্প্রচার করে বা পূর্ব দিনের একটা প্রথা আছে রেডিও থেকে খবর সম্প্রসারিত হয় বা রেডিও থেকেও আমরা খবর পাই